আপোনার অঞ্চলের কোনো নিদ্দিষ্ট বুনন সেলাইয়ের নির্দেশন বা কিছু অনন্য কৌশল সম্পর্কে আমাদের বলুন আপনি কি কোনো ঐতিহ্যবাহী পোশাক তৈরির করার চেষ্টা করেছেন এমব্রয়ডারি কাজ কাঁথা স্টিচ কাজ হ্যাঁ আমাদের অঞ্চলে অনেক জায়গায় সেলাই শেখানোর কাজ করা হয় বিভিন্ন জায়গায় থেকে মানুষ আসে সেলাইয়ের জন্য আমিও সেলাই শিখেছি আর আমাদের এখানে ঐতিহ্যবাহী পোশাকে অনেকে তৈরি কোচ্ছে আমিও অনেক কাজ করে রয়েছি আমি মূলত কাঁথা স্টিচের কাজ করে থাকি এমবোড্রারির কাজটি খুব সম্ভবত চেষ্টা করছি শেখবার আমাদের বাড়িরও অনেকজন এই কাজ করে থাকে এ আর আমি বর্তমানে ঐতিহ্যবাহী পোশাক তৈরি করার চেষ্টা করছি বুনন সেলাইয়ের আমার অনেক দিনের ইচ্ছা ছিলো সেই জন্য আমি এই সেলাই শিখেছি আমার সাথে সাথে আমার বন্ধু বান্ধবী অনেকেই এই সেলাইয়ের কাজের সঙ্গে যুক্ত হয়েছেন এই সেলাই শেখার ফলে বাড়ির মাধ্যমেই অনেক অনেকেও কিছু কিছু কাজ করে অর্থ উপার্জন করছে অনেকে এর ফলে আমাদের আর্থিক দিক থেকেও কিছুটা সহায়তা হয়েছে অনেকে আবার নতুন করে কাজ শুরু করার চেষ্টা করছে আমার এই সেলাই করতে খুবই ভালো লাগে আমি আরো নতুনত্ব কিছু করার চেষ্টা করবো এবং আরো অনেকে যারা শিখবে বলছে তাদেরকেও নিয়ে আসবো